হ্যাঁ বলুন হ্যাঁ এটা আমার সবজি দোকান আচ্ছা আপনি একটা চালান করা আমাকে লিস্ট করে দেবেন

এখন পঞ্চাশ টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে আলু পঁয়তিরিশ টাকা পিঁয়াজ এখন পঞ্চাশ টাকা কিলো হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ওইগুলোকেও মেপে সাইজ করে চালান করে সব গুছিয়ে রেখে দেবো তুমি তোমার সময় মতো এসে ওগুলো নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ দুবেলাই আমি দোকানে থাকি ও ঠিক আছে ও নিয়ে চিন্তা ভাবনা করতে হবে নে আচ্ছা ঠিক আছে